পশ্চিমবঙ্গের প্রধান ধর্ম পালন করা হয় তো পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ম বা ক্যাটাগরি আছে তো সেই ধর্মগুলো আর কি মানুষ করে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তো এরকমই আর কি অনেক ধর্ম পালন করা হয় তারা নিজে তারা আর কি করা হয় এবং তারা কীভাবে সহবস্থান করে বা ইসলাম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ধর্ম শিখ এক ধর্ম ইসলাম তো মোটামুটি মুসলিমরা তাদের ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম ইসলাম ও তো সেই এগুলো হচ্ছে আর কি এর কাজ তো পশ্চিমবঙ্গে মোটামুটি মানে হিন্দুদের বেশি আর কি যাই হোক প্রচার বা যাই হোক তো প্রচার তো মুসলিমরা বা দোকানদাররা বেশি আর কি করে তো এভাবে আর কি প্রচার হয় তো মোটামুটি আর কি এগুলো সব জানার দরকার